আমার পরিবারে আমি ছাড়া আমার আর ছেলেও বাগান তৈরিতে খুবই আগ্রহী কারণ আমি দেখেছি যে আমি যখন ফুল ফুলের গাছ বা ফলের গাছ লাগাই বা নানারকম ধরনের সাজান্ত গাছ যখন লাগাই সেই গাছে আমি যখন পরিচর্যা করি জমিতে সার দিই এবং জল দিই বাগান পরিষ্কার করি আমি দেখি আমার ছেলেও আমার সাথে থেকে থেকে সেই সব শিখেছে এবং সে এ কোথাও গেলে বা বাজার থেকে এ কো যে কোনো ফুলের গাছ বা ফলের গাছ যে কোনো চারা নিয়ে আসে এ দেখি যে বাগানে লাগায় এবং সেটা খুব পরিচর্যা করে আমার মনে হয় যে সেও আমার দেখে দেখে সেও খুবই বাগান তৈরিতে আগ্রহী হয়ে উঠেছে এবং সে খুবই পছন্দ করে গাছপালার এবং সে গাছপালার যত্নও নেয় খুব পো ভাল্ ভালোভাবে যখন আমি টাইম পাই না তখন দেখি যে আমার ছেলেও খুব ভালোভাবে গাছগুলোনের যত্ন নিচ্ছে এবং তাদের খেয়াল রাখছে দে নজর রাখছে যে কোনো গাছে এ পোকা লেগেছে কি না বা কোন গাছে জল দরকার কোন গাছটায় কী দিতে হবে সেই দিক থেকে সে নজর রাখে তো এই দিক থেকে দেখতে গেলে যে আমার পরিবারে আমি ছাড়া আমার ছেলেও বাগান তৈরিতে খুবই আগ্রহী